হ্যাঁ নমস্কার রায়বাবু তা ছেলে তো এইচএস দিল তা কী ভাবছেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে

হ্যাঁ আমিও আমিও ভাবছিলাম যে ওই ধরুন এই ওই রকমই কিছু চেষ্টা করতে বলব আর ওরও সেরকমই ইচ্ছা বুঝলেন ছেলের তো তো এখন যেটা সমস্যা হচ্ছে ভালো কোথায় ওই কম্পারেটিভ এক্সামের জন্য কোচিং সেন্টার রয়েছে সেরকম কোনো কিছু নিয়ে এখন খোঁজখবর চালাচ্ছি বুঝলেন তো সাকসেস পয়েন্ট ওই যে আরামবাগে রয়েছে না ওটা মোটামুটি শুনছি নাকি ভালো সকলের মুখে অনেকেই ওখান থেকে সাফল্য পেয়েছে ওখানে ওই যে ঘোষবাবুর ছেলেও তো ওখান থেকেই ওখানে কোচিং নিয়েছিল চাকরিও তো পেয়েছে তো ভাবছি

না আমিও যাইনি কিন্তু আমাদের ঘোষবাবুর ছেলে তো ওখান ওখানেই করেছিল তো সকলের মুখেও শুনলাম যে ওটা নাকি ভালো বুঝলেন তো আপনার

আর থাকা খাওয়ার আরে ব্যবস্থা নিশ্চয়ই রয়েছে কি নেই ওগুলোও তো কিছু জানা নেই হ্যাঁ হ্যাঁ ওরা তো ধরুন থাকা খাওয়ার কি ওরা কি আর ব্যবস্থা করবে তো পাশাপাশি কী রকম কী ব্যবস্থা রয়েছে বা এলাকাটাই কেমন আশা করছি এলাকা ভালোই হবে ওরকম না হলে কোচিং সেন্টার এত খ্যাতি অর্জন করতে পারত না ভালো যদি সেরকম ভালো এলাকা না হতো পরিবেশ না ভালো হলে তো ওরকম হওয়ার সম্ভাবনা থাকত না হ্যাঁ আমি আমি ওই যে ওই যে যেয়ে জানলে তো অবশ্যই ঠিকই বলছেন আমি ওই ঘোষবাবুর ছেলের কাছ থেকে জানছিলাম একটু আর ওই যে ওখানে মন্ডলবাবুর ছেলেও তো ওখান থেকেই পড়াশুনা করছে এখনও তো ওনার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করব তারপর যাব তার আগে একটু জানাজানিটা ওনার মন্ডলবাবুর ছেলের কাছ থেকে একটু জানাজানি করব মন্ডলবাবুর কাছ থেকে কথা হয়েছে মন্ডলবাবু কিছুটা বললেন ওনার ছেলের কনট্যাক্ট নাম্বারটা আমি নেব বুঝলেন তার পরে একটু কথা বলব ঠিক আছে তাহলে ওই কথাই রইল কিন্তু ঠিক আছে ধন্যবাদ